আমরা একবার পুরুলিয়া বেড়াতে গেছিলাম তো এখানে আমরা ঘুরতে ঘুরতে একটা গ্রামে গিয়ে পড়ি সেখানে গিয়ে দেখি একটা বাচ্চা ছেলেকে বেধড়ক মারধর করছে তখন আমরা সেখানের কিছু মানুষজনকে জিজ্ঞাসা করি যে কী হয়েছে তখন ওখানকার মানুষজন বলে যে ওখানে ওই বাচ্চাটিকে নাকি ভূতে পেয়েছে তো আমরা বলি বোঝানোর চেষ্টা করি যে ভূতে পাওয়া বলে কিছু থাক থাক নেইকো হ্যাঁ ওরা বোঝে না কিন্তু ছেলেটিকে প্রচণ্ড মারধর করে এবং ভূত তাড়াবার চেষ্টা করে যে ভূত ভূতে পেয়েছে ভূত তাড়ানোর চেষ্টা করে মারধর করে প্রচণ্ড গাছের মধ্যে বেঁধে এটা আমাকে মানে এখনও প্রচণ্ড কষ্ট দেয় কিন্তু ওদেরকে তো আমরা বোঝাতে পারিনি সেসময়ে